কিছুদিন আগে আমি কলেজ ক্যাম্পাস থেকে একটা পেন কিনেছিলাম যার দাম আড়াইশো টাকা সেই পেনটিতে খুব সুন্দর লেখা হয় এবং পেনটি ডিজাইনটা খুব সুন্দরভাবে করা হয়েছে পেনটিকে আমাকে আকর্ষিত করেছিল তাই আমি পেনটি কিনে নিয়েছি আমার ডাইরির পাতায় লেখার জন্য